খেলাধুলোয় জিত আর হার হয়তো হয়েই থাকে কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রেই জিতে গিয়েও হেরে যেতে হয় কারণ আমরা যদি কোনো ক্ষেত্রে হেরে যাই তখন আমাদের উৎসাহিত করে ওই খেলায় আমরা পরের বারে আরও ভালোভাবে শিখে বা আমরা পা ভালোভাবে তৈরি হয়ে পরের বারে আর ভালোভাবে খেলব বা জিতব এতে আমাদের আরও উপকারই হয় তো থ্যাংক ইউ